হ্যাঁ বলুন ও আচ্ছা হুম ওই আপনার জন্মের সার্টিফিকেট এমনি আরও যেসব ডকুমেন্টস রয়েছে ভোটার কার্ড এসমস্ত কিছু জিনিসপত্র নিয়ে চলে আসবেন ওই সাড়ে চারশো টাকা মতো লাগবে আপনি এখান থেকে বের করে নিতে পারেন বা পরে অনলাইন থেকেও বের করে নিতে পারেন আপনি যদি আমাদের কাছ থেকে করেন তাহলে হয়তো এক সপ্তাহর মধ্যেই চলে আসবে আর যদি বলেন যে আমি অনলাইন থেকে বের করে নেব তো আপনি সেখানে কিছু বেশি করে টাকা দিলে আপনাকে তাড়াতাড়ি দিয়ে দেবে আর কি হুম আপনি আপনার যেরকম সময় হবে আর আপনি আসবেন আমরা তো মানে সপ্তাহে চার দিন খোলা থাকে মঙ্গলবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আর সোমবার আর বাকি টাইমগুলো ওগুলো ছুটি হ্যাঁ হ্যাঁ আর মনে করে ওগুলো নিয়ে আসবেন যেগুলো বললাম আর কি